পশ্চিমবঙ্গের লোকেরা যেভাবে এখনো অবধি সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে ধরে রেখেছে সেগুলো যদি আমি বলি তাহলে এখনো অবধি আমাদের এখানে মানে যে শাড়ির প্রচলনটা আগে ছিলো এখনো সেভাবেই আছে এবং তার সাথে সাথে আমরা নতুন যুগের সাথেও এগোচ্ছি যেমন শাড়ির সাথে সাথে সবাই চুড়িদার এখনকার যে ধরনের জামা কাপড় সবই পরে পশ্চিমবঙ্গের লোকেরা এবার কিছু কিছু সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ যেমন আমাদের আছে সেগুলি হলো আমরা যেরকম রবীন্দ্র সংগীত বা নজরুলগীতি বা অনেক ধরনের ফোক সং যেগুলো আমাদের কবিদের কাছ থেকে আমরা পেয়েছিলাম সেগুলোর সাথে সাথে আমরা এখনকার যে আরিজিৎ সিংয়ের কিছু গান আছে কিছু কিছু নতুন মানে গায়ক যারা উঠছে তারা যে ধরনের গান গাইছে তাদের সাথেও আমরা সেগুলিকে এখনো ভারসাম্য রেখে বজায় রেখে সেগুলোকে উপভোগ করছি এবং সাংস্কৃতিকভাবে যদি আমি নাচের দিকেও ধরতে যাই নাচের দিকেও এই রকম অনেক ভারতনাট্যম কথাকালি অনেক ধরনেরই নাচ আছে যেগুলি আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছি আমরা এখনো পর্যন্ত এবং তার সাথে সাথে যে নতুন নাচের ফর্মগুলো আসছে সেগুলোও আমরা ধরে রেখেছি খুব ভালো করে এবং আমরা সব জিনিসগুলোকেই খুব সুন্দর করে উপভোগ করছি তো এখনো অবদি আমরা সাংস্কৃতিক মূল্যবোধটাকে ভুলি নি এবং আধুনিক বিনোদনের ভারসাম্যটাকে আমরা এইভাবেই বজায় রেখেছি